হ্যালো দাদা আপনি কি ফ্লিপকার্ট অফিস থেকে বলছেন ও আচ্ছা দাদা আমি একটা অর্ডার দিয়েছিলাম সেটাতে কুপন আছে ওই কুপনটাতে একশো টাকা ছাড় আছে আমি যে পরে অর্ডারটি দিয়ে দিয়েছিলাম না সেটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে খুব ভালো হয় আপনি কী করে কী করে দিতে পারবেন ঠিক আছে পরের অর্ডারটিতে আমার তিনশো টাকা লাগবে তাহলে একশো টাকা কুপনটা দিলে একটু কনশেসন হবে আচ্ছা দাদা অর্ডারটি কবে আসবে কে নিয়ে আসবে আপনার লোক তাহলে ফোন করবেন ওই নাম্বারে